পশ্চিমবঙ্গের বিভিন্ন খনিজ উপাদান রয়েছে এই সেই খনিজ সম্পদগুলি যেমন কয়লা পেট্রোলিয়াম ডিজেল এগুলি এছাড়া আছে আমাদের পশ্চিমবঙ্গের ভিতরে বন যেটি সুন্দরবন নামে পরিচিত সুন্দরবন হচ্ছে শুদু পশ্চিমবঙ্গ ভারতবর্ষ নয় এমনকি বিশ্বের মধ্যেও অন্যতম এ বনের ভিতরে গরান গেঁওয়া ক্যাওড়া বিভিন্ন ধরনের গাছ দেখতে পাওয়া যায় আর সুন্দরবনের বাঘ পৃথিবী বিখ্যাত সেটির নাম রয়েল বেঙ্গল টাইগার আর যে খনিজ সম্পদগুলি রয়েছে পশ্চিমবঙ্গের রানীগঞ্জের কয়লা খনি অন্যতম এই আগে এগুলিকে প্রচুর পরিমাণে ব্যবহার করা হতো কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এগুলি কম হয়ে আসছে এইভাবে হয়তো ব্যবহার করলে একদিন বছরে এই পৃথিবী থেকে এই সম্পদগুলির ধ্বংস হয়ে যেতে পারে এই জন্য এর এখন বিকল্প হিসেবে ইলেকট্রনিক্স জিনিস ব্যবহৃত হচ্ছে ইলেকট্রিক গাড়ি যেমন টোটো মোটরভ্যান এইগুলি কারণ এগুলি ব্যবহার করলে কী হবে না এই যে সম্পদগুলি আছে এইগুলো ধ্বংসও হ হবে না আমাদের সৌরশক্তিকে কাজে লাগিয়ে আমরা এই সম্পদগুলিকে সংরক্ষণ করতে পারবো এছাড়াও আছে চুনাপাথর চুনাপাথরের খনি আছে ভারতবর্ষে ম্যাঙ্গানিজ ডলোমাইটেরও খনি আছে আর বিভিন্ন ধরনের যে কাঠ যেমন চন্দন কাঠ সেগুলিও ও ইয়ে করা হয় অনেক সময় চাষ করা হয় আমাদের এই এ পশ্চিমবঙ্গ থেকে তবে সময়ের সঙ্গে সঙ্গে যাতে না ধ্বংস হয়ে যায় এই জন্যই এটি বিশেষ করে সৌরশক্তিকে কাজে লাগিয়ে প্রাকিতিক সম্পদকে না ব্যবহার করে সৌরশক্তিকে কাজে লাগানোর এখন চেষ্টা করা হচ্ছে